আমি যখন আমাদের গ্রামের পাশের মাঠ দিকে যখন বেরোই তখন কোনও যেমন বক কোনও খাবার সংগ্রহ করছে সেই সময় ফটো তোলার চেষ্টা করি এবং তার পাশে আরও কোনও চিল টিল যখন মাঠে ঘোরাঘুরি করে সেই ফটো তোলার চেষ্টা করি এবং সেইটার ফটো আবছা হয়ে ওঠে তাই সেই সমস্ত ফটো ছেড়ে আমি যখন বনে যাই বনের দিকে জঙ্গলের দিকে বেরোই তখন দেখি যদি কোনও পাখি তার সন্তানকে নিজের মুখে করে খাওয়ার খাইয়ে দিচ্ছে বা একটি পাখি এক ডাল থেকে অন্য ডালে উড়ে যাচ্ছে কিংবা একটি পাখি তার নিজের বাসায় তার সন্তানদের নিয়ে খেলাখেলি করছে এবং কোনও একটি প্রজাপতি তার ডানা দুটি প্রসারিত করে বা অন্য কোনও পাখি তার মুখে ঠোঁটে মুখে করে ঘাস গাছকে করেছে সেইসব

ক্লিক করে থাকি